আপনার দোকানে কি চাল আছে কী কী চাল কী কী চাল আছে ও আচ্ছা আমি ওই জিরেকাঠিটা নেব কীরকম কী দাম হবে বলুন আর চালটাকে একটু ধরুন ওই বর্ষার সময় তো একটু রাখব রাখতে চাইছি এক দেড় মাস রাখতে চাইছি কীরকমভাবে রাখলে কী কী ভাবে কতদিন রাখলে চালটা ভালো থাকবে আর কি নষ্ট হবে না ভেঙে যাবে না

আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ও ওর রেট কী রেটটা কীরকম থাকবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা আর এই গোবিন্দোভোগটা যেটা হচ্ছে পায়েসেরটা পায়েসের রেটটা কত কীরকম হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আর এ আপনার দোকানে মিনি এ মিনিকেট দাম মিনিকেট নেই ফাইন মিনিকেট আচ্ছা পঁয়ষট্টি ঠিক আছে আপনার তাহলে আপনার টাইম কোন টাইমে আপনি দোকানটা খুলে রাখেন বলুন তো সেই সময় আমি তাহলে যাব আমি তাহলে

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ